আমি পাখিদের ক্লাবে বা সংগ্রহশালায় যোগ দিয়েছিলাম আমাদের কাছাকাছি বসিরহাট মার্কেটে একটা পাখি সংগ্রহশালায় আছে সেখানে আমি এক দিন যাই পাখি কেনার জন্যে

সেই ক্লাবে আমি নাম নথিভুক্ত করাই এবং সেখান থেকে আমি পাখি সংগ্রহ করার জন্যে পাখির দাম হিসাবে কিছু টাকা তাদেরকে দেই এবং তার সঙ্গে তারা আমাকে কিছু পাখির খাদ্য দেয় এবং ভালোভাবে পাখি পোষার জন্যে আমি তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেই